একই ঐতিহাসিক ঘটনায় যদি কোনও দিন প্রশ্ন হয় তাহলে আমি বিভিন্ন পাঠ্য পুস্তক ঘেঁটে বা আমার নিজে যে সিদ্ধান্তে উপনীত হবো সেটি হলো ঔরঙ্গজেব হলো মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট এবং অত্যাচারী শাসক তিনি তার ভাইদের হত্যা করে বাবাকে বন্দি করে সম্রাট হয় এবং তার সাম্রাজ্যে সা তার আমলে মোগল সাম্রাজ্যের পতন হয় সেই জন্য তিনি কোনোভাবেই ভালো সম্রাট ছিলেন না